হ্যালো হুম সারিতা লস্কর বলছেন বলছিলাম বলছিলাম যে আপনি সারফারোজের অভিভাবক বলছেন তো বলছিলাম যে আপনার ছেলে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে ক্লাস চলাকালীন রিয়া ম্যামের ক্লাস চলাকালীন ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে আমরা এখানে ফার্স্ট এড দিয়ে দিয়েছি তো আপনি যদি একটু দয়া করে এসে ওকে নিয়ে যান আর কি এই তো সেকেন্ড পিরিয়ডে হ্যাঁ আমি ও ফার্স্ট পিরিয়ড ঠিকঠাক করেছে সেকেন্ড পিরিয়ডে রিয়া ম্যামের ক্লাসেই ওরকমটা হচ্ছে আপনি না আসতে পারেন তো আপনি বাড়ির কাউকে পাঠিয়ে দিন ফার্স্ট এড দিয়েছি নরম হচ্ছে না তাই জন্য আপনাকে বাধ্য হয়ে জানাতে হল আর কি আচ্ছা বলছি যে আপনি এখন কোথায় আছেন আসতে কতক্ষণ লাগবে একটু বলতে পারবেন আধা ঘন্টা ব্যাপারটা একটু সিরিয়াস মনে হচ্ছে ম্যাম কেননা আপনি আসছেন না আপনি কাউকে পাঠিয়ে দিচ্ছেন আচ্ছা আপনিই তাহলে এখন থার্ড পিরিয়ড চলছে আপনি ফোর্থ পিরিয়ডের মধ্যে চলে আসবেন তো আপনি কীসে করে আসছেন ওর ব্যাপারটা একটু সিরিয়াস লাগছে আমি কি এখান থেকে হসপিটাল অ্যাডমিট করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে রাখছি আপনি তাহলে আসুন